নবজাতক শিশু প্রথম বছরে তার জন্য সঞ্চালিত বিভিন্ন আচারগুলি কী কী একটি শিশু জন্মানোর পর সে আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হয় তারপরে তাকে খেলা করাতে হয় নিয়ে বিভিন্ন গল্প শোনাতে হয় সে হাঁটতে হাঁটতে বড়ো হয়ে অনেক কিছু শুনতে চায় তারপরে কাদের নিয়ে বই খিলোট নিয়ে বুঝতে হয় অক্ষর দেখাতে হয় তাদের খেলনা দিতে হয় খেলার সাথে সাথে তারা আনন্দ পেয়ে তাদের কাছে গল্প শোনাতে হয় তারা ধীরে ধীরে বড়ো হয়ে অনেক কল বানাতে চায় তারপরে তাদের অক্ষর ছিনাতে হয় লেখাপড়া করাতে হয় তারপরে তাদের নিয়ে বেড়াতে হয় বিভিন্ন জিনিস দেখাতে হয় তারা গল্প শুনতে চায়